বাইক চালানোর সময় আমাদের মনে আনন্দ থাকে আর শরীরের একটা শক্তি প্রয়োগ হয় আর আমরা বাইক নিয়ে অনেক দূর দূর ঘুরতে যাই যেমন দুর্গা পুজোয় আমরা সারা রাত বাইক নিয়ে ঘুরি বন্ধুদের সাথে অনেক মজা করি বাইক নিয়ে অনেক প্যান্ডেলে প্যান্ডেলে যাই অনেক ঠাকুর দেখি আমরা বাইক নিয়ে তারপর বাইক নিয়ে আমরা অনেক সময় পিকনিক করতে গিয়েছি সেখানে অনেক আনন্দ ফুর্তি করেছি বাইক মানুষের অনেক কাজে লাগে আর বাইক থাকলে মানুষকে একটু হ্যান্ডসাম দেখায় বাইক চালালেও আর বাইক নিয়ে এদিক সেদিক যাওয়া যায় খুব অনেক কাজকর্ম করা যায় কোনো বাজার ঘাট কোনো কোথাও গেলে বাইক নিয়ে যাওয়া যায় বাইক নিয়ে বাইক নিয়ে কোনো হসপিটাল বা ডাক্তারের কাছে চলে যাওয়া যাবে তাড়াতাড়ি বাড়ির জন্য কোনো অসুবিধা হলে বাড়ির কারোর কোনো যদি কোনো অসুবিধা হয় তাহলে বাইক নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে ইমার্জেন্সিতে এর এছাড়াও অনেক সময় বাইক নিয়ে ঘোরা যায় এদিক সেদিক কোনো আত্মীয়দের বাড়িতে যাওয়া যায় কোনো অনুষ্ঠান থাকলে কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে সেখানেও আত্মীয়দের বাড়িতে চলে যাওয়া যায় বাইক নিয়ে বাইক আমাদের অনেক প্রয়োজনীয় একটা জিনিস আর বাইক অনেক ভালো বাইক চালাতেও শক্তি গতি উদ্যম এইসব থাকে বাইক চালালেও